আমার কাছে যে জিনিসটি রয়েছে তা হলো আমার এই মোবাইল ফোন তার নেতিবাচক কিছু দিক আছে যেমন এই ফোনটার নাম হলো রিয়েলমি সি ইলেভেন এটা খুব কম র্যাম এবং এর ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয় এর ছবি খুব বেশিদিন পর্যন্ত আমি ফোনে রাখতে পারছি না